আমি যেই এই স্মার্ট ওয়াচটা নিয়েছিলাম এর কিছু খারাপ গুণগুলি হচ্ছে আমি এটা সবসময় পড়তে পারি না কারণ এটি বৃষ্টি হয় তাহলে এই স্মার্ট ওয়াচটি খারাপ হয়ে যাবে এবং আস্তে আস্তে স্মার্ট ওয়াচটির রঙগুলোও উঠে উঠে যাচ্ছে এবং আমি চব্বিশ অনবরত পরে থাকায় আমার হাতে যে কোন জায়গায় যখনি স্মার্ট ওয়াচের জায়গাটাতে হাত চুলকায় তেমনি সেই জায়গাটাতে কিছু করতে পারি না